আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের দিক থেকে খুব পরিবর্তন ঘটেছে আমাদের যেমন আগে মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল ছিল কিন্তু এখন বিজ্ঞানীদের উপর নির্ভরশীল হয়ে গিয়েছে বিজ্ঞানীরা অনেক ধরনের যন্ত্রপাতি আবিষ্কার করছে যেমন পাখা মোবাইল টেলিফোন বাস ট্রাম রকেট আরও অনেক ধরনের কিছু যেমন আগে মানুষ খোলা জায়গায় বসে গাছের হাওয়া খেত কিন্তু এখন পাখার উপর নির্ভরশীল হয়ে গিয়েছে এখন পাখার হাওয়া খায় পাখার হাওয়া খাওয়াতে অভ্যস্ত হয়ে গিয়েছে আগে মানুষ দূরে যাওয়ার জন্য সে রকম কিছু সুবিধা ছিল না যেমন সাইকেলে যেত কিংবা হেঁটে হেঁটে যেতে হতো কিন্তু এখন বাস ট্রাম ট্রেন এরোপ্লেন আরও অনেক কিছু বানানো হয়েছে যাতে কম সময়ের মধ্যে যাতায়াত করে যাতায়াত করার সুবিধা পালন করা হয় আরও যেমন আগে মানুষ নিজের মনের ভাব আলাদা কাউকে বলার জন্য চিঠি দিয়ে বিলি করত কিন্তু এখন মোবাইল হয়ে গিয়েছে মোবাইল ফোনের উপর নির্ভরশীল মোবাইল ফোনে যেমন হোয়াটসঅ্যাপ মেসেজ আরও অনেক ধরনের অ্যাপ্লিকেশান আছে সেগুলোর উপর নির্ভর করে মানে মেসেজ করে সেটা পাঠিয়ে দেয় যেটা খুব কম সময়ের মধ্যে মানে ভালোই হয় সুবিধা একটা পাওয়া যায় তার পর